পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা যে সমস্ত স্থানে ভ্রমণ করতে আসেন তারা সেখানে বা হোম স্টে উপভোগ করতে পারেন তার জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন তারা সেখানে থাকার জন্য ট্রি হাউস ইকো লজ কটেজ কিংবা হোটেল ভাড়া করেন হাউসবোট ইত্যাদি ভাড়া করে থাকেন তারা তো সেখানে থাকার জন্য এবং মন্দারমণি কিংবা কোনো কোনো জায়গায় ভ্রমণ করেন যেমন মন্দারমণি পুবং পুবং সামসিং দীঘা ইত্যাদিতে ভ্রমণ করতে আসার সময় তারা তাদের মধ্যে কেউ কেউ হোটেল ভাড়া করেন কেউ কেউ কটেজ ভাড়া করেন কিংবা কেউ কেউ সারাদিন থেকে সকালে আসেন এবং বিকালে চলে যান কিংবা কেউ কেউ এক একটা রুমও ভাড়া করে নেন কয়েকদিন থাকার জন্য যে যেমন সময়ের জন্য আসেন তেমন সময়ের জন্য ভাড়া করে নিয়ে চলে যান